হ্যাঁ আমাদের গ্রামে অনেকেই ব্যবসা করেন অনেকেই তারা তাদের নিজের মতো ব্যবসা করেন যেমন কৃষকরা অনেকে অনেক কৃষকরা তাদের ধান ফুল শাক সবজি ফল মূল ইত্যাদি চাষ করার পর সেই জিনিসগুলো নিয়ে ব্যবসা করে এবং অনেকে যে সেই ফুল ফল এইগুলো মার্কেটে নিয়ে যেয়ে বিক্রি করে এবং অনেকে মাছ মাংস এসব নিয়ে ব্যবসা করে এবং আরো অনেকে রয়েছেন যারা গাছ উৎপাদন ও বাগান পরিচর্যা করেন অনেকে গ্রামে গাছ উৎপাদন এবং বাগান পরিচর্যা করে ফলে ফল ফুলের গাছ এবং সেখানে অনেক ঔষধি গাছও রয়েছে এবং যেইখান থেকে ওষুধ উৎপাদনের জন্য অনেক কোম্পানি তাদের কাছ থেকে এই সব গাছ নিয়ে যায় এবং অনেকে গ্রামীণ কারিগরি ব্যবসা এবং শিল্পের সাথেও যুক্ত যেমন আমরা যে ঠাকুর বা প্রতিমা পুজো করি সেই সব ঠাকুর অনেকে পুজোর সময় গড়েন এবং সেই সব জিনিসেও নিয়ে অনেকে ব্যবসা করে এবং কিছু মানুষ তাদের নিজস্ব ব্যক্তিগত ব্যবসা রয়েছে যেমন নিজস্ব কারখানা এবং ব্যক্তিগত স্কুল সেইগুলো থেকেও অনেক মানুষ অনেকভাবে টাকা ইনকাম করেন এবং ব্যবসা করেন এই রকম আরো অনেকেই রয়েছেন যারা আমাদের গ্রামে বিভিন্ন ব্যবসার সাথে যুক্ত রয়েছে